গত চার মাস আগে আমি একটা হেডফোন নিয়েছিলাম তো হেডফোনটার কোম্পানির নাম হল বোট এই বোট কোম্পানির হেডফোন তো এর আগে তো আমি বোট কোম্পানির হেডফোন ইউজ করিনি তো এই আমার প্রথম বোট কোম্পানির হেডফোন তো হেডফোনটা দিয়ে আমাকে গান শুনতে এবং ফোন করতে খুব সুন্দর লাগলো আর এই হেডফোনটার দাম সাড়ে তিনশো তো বেশি না সাড়ে তিনশো টাকা তো হেডফোনটা যেমন কি গান শুনতেও মজা তেমন ফোন করতেও খুব সুন্দর খুব মজা এমনকি কোথাও ঘুরতে গেলে এটা ক্যারি করতেও খুব সুন্দর তো এই হেডফোনটা আমি গত চার মাস থেকে ইউজ করতেছি তো আমাকে তো খুব সুন্দর লাগলো এমনকি হেডফোনটা যখন আমি নিয়েছিলাম তখন আমি অনেকেরই রিভিউ দেখেছি তো ওরাও বলছিলো খুব সুন্দর তবু আমি ভাবলাম খুব সুন্দর হবে কি একবার নিয়ে দেখি তো এই হেডফোনটা আমি তখন নিয়েছি যখন আমি নিই তখন তো সাড়ে তিনশো টাকা দাম ছিল আর আর এই হেডফোনটা আমার বোট কোম্পানির প্রথম হেডফোন আর কি তো এই হেডফোনটা দিয়ে আমি গান শুনতে এবং ফোন করতে যা মজা পাইছি না মানে কি বলবো আর কি খুব সুন্দর এমনকি এই হেডফোনটা ক্যারি করতেও খুব সুন্দর এমনকি এই হেডফোনটা আমি আমার দুই চারটে বন্ধুকেও রেকমেণ্ড করেছি যে তোরা চাইলে নিতে পারিস খুব সুন্দর একটা হেডফোন তো এই ছিল আমার রিভিউ